আমি আমার ভাইপোর জন্য একটি রঙ পেনসিল নিয়েছিলাম কালার রঙ পেনসিল তো তখন আমি নিতে যাই তখন ওটা বাজারে খুব কম বিক্রি হচ্ছিলো তো আমি একটি দোকানে গিয়ে সঙ্গে সঙ্গেই পেয়ে গিয়েছিলাম তো আমি অতো ভালো করে দেখিনি যে কটা কি আছে না আছে শুধু দাম দিয়ে প্রায় অনেকটাই দাম নিয়েছিলো বাকি যে পেনসিলগুলো হয় তার থেকে অনেকটাই বেশি দাম নিয়েছিলো তো আমি অতো খেয়াল করিনি যে কত কি দাম নিচ্ছে আমি জাস্ট দিয়ে তারপরে নিয়ে চলে এসেছিলাম নিয়ে এসে তারপরে বাড়িতে এসে ওকে উপহারও দিয়েছি উপহার দেওয়ার পরে কিছুদিন বাদে এসে বলছে দেখো তুমি যে উপহারটা আমাকে দিয়েছো না সেই রঙ পেনসিলগুলো ভেঙ্গে যাচ্ছে আমি বলছি ভেঙ্গে কি যাচ্ছে না বলছে হ্যাঁ ভেঙ্গে যাচ্ছে আর ওটা ভালো করে সরছেও না ভালো করে রঙও হচ্ছে না তো আমি তারপর বললাম যে ঠিক আছে দেখি তো দেখি যে ওটা পুরোটাই পুরোনো পুরোনো অনেক দিনের মাল ছিল তো সেই জন্য সেইগুলো কাজ করছিলো না তো এইভাবে লোকটি আমাকে ঠকিয়ে ছিল